হ্যালো হ্যাঁ ম্যাডাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি এই তো বাচ্চা তো হয়ে গেলো প্রায় ছমাসের মতো ওই করছে তো শিখছে মোটামুটি হ্যাঁ কিন্তু ছমাসের পরে দেখছি যে প্রোগ্রেসটা তো খুবই কম হচ্ছে পারফরম্যান্সটা অতটাও ভালো হচ্ছে না তো কী মনে হচ্ছে শিখতে পারবে কি পারবে না

হুম হুম হুম হুম

হ্যাঁ প্রোগ্রেস তো হয়েছে অনেকটাই এখন মোটামুটি পারছে কিন্তু হচ্ছে ছমাসের মতো তো প্রায় হয়ে গেলো তো পয়সাও তো অনেকটা করেই খরচা হচ্ছে এই তো ধরুন না এ সেদিন পিন্টুর মেয়েটা ভর্তি হলো আড়াই তিন মাস হয়েছে এখনই মানে অনেক ভালো সে এখন ডান্স করছে হ্যাঁ আমার মেয়ের থেকে অবশ্য বছরে দুবছর বড়ও আছে সে হুম এর তো এই সবে সাড়ে চার হলো সাড়ে চার পড়েছে তো সে একটু বড় আছে কী কী মনে হচ্ছে কী পারবে না পারবে না শিখবে তো না কি হুম সে তো ঠিক আছে আমি বলছি আপনি তো বললেন যে আপনি পুরোটা দেখেন না আপনাকে দেখেই তো ওখানে দিয়েছিলাম ভর্তি করেছিলাম তো এখন আপনি যখন পুরোটা দেখেন না আপনি কি বাড়িতে এসে শেখাতে পারবেন সে পয়সা নিয়ে আপনি ভাববেন না ভাববেন না যা লাগবে সেটা নয় দেওয়া যাবে ফিজ যা হবে তো সেরকম কি পারবেন একটা দুটো দিন সময় করতে পারবেন

ঠিক আছে তাহলে আপনি একটু দেখুন পার্সোনালি একটু গাইড করুন বুঝলেন হুম ঠিক আছে ধন্যবাদ